বইয়ের পাশাপাশি পত্রিকার ওপরে আকর্ষণটা একটু বেশিই হয়ে উঠেছে আনন্দবাজার পত্রিকা একটি এমনই পত্রিকা যেটি প্রতিদিনের খবরের সাথে আমাদের অনেক কিছুর জ্ঞান বৃদ্ধি করতেও এই পত্রিকার অনেক রকমভাবে সাহায্য করে